আগে আমি উনুনে রান্না করতাম তারপর একটা গ্যাস ওভেন নিলাম ওভেনে রান্না করার পর আমার অনেক সুবিধা হয়েছে খুব কম সময়ের মধ্যে আমি রান্না করতে পারি বাসনকোসনও নোংরা কম হয় আর আগুন তাড়াতাড়ি জ্বলে যায় কোনো ঝামেলা ছাড়া আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় এই সব কারণের জন্য আমার ওভেনটি খুবই সুবিধাদায়ক খুব কম সময়ে চটজলদি যে কোনো কাজ হয়ে যায়